হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আমি অটো ড্রাইভার বলছি বলুন হ্যাঁ নিয়ে তো যেতে পারব কিন্তু ওখানে তো অনেক গুলো জায়গা রয়েছে যেখানে কাঁথা খুব ভালো পাওয়া যায় হ্যাঁ তা আমি বলছি বাইরেই চিটাগং রয়েছে বরিশাল রয়েছে তো এই দুটো জায়গা তো রয়েইছে কাঁথা পাওয়া যায় ভালো বরিশালে তো কাঁথা খুব ভালোই পাওয়া যায় খুবই বিখ্যাত কাঁথা তো আপনি যদি যান তো তাহলে আমি নিয়ে যেতে পারি হুম খুবই উন্নতমানের কাঁথা পাওয়া যায় তো ওখানে আপনার যেরকম পছন্দ সেরকম কাঁথা আপনি পেতে পারেন না দেখুন আপনি যদি কাঁথা যেরকম নেবেন সেরকমভাবে দাম হবে যদি আপনি খুব ভালো কাঁথা নেন তাহলে দাম একটু বেশি হবে যদি আপনি নরমালি কাঁথা নেন যেগুলো সবাই ব্যবহার করে সাধারন ব্যবহারের জন্য তো ওগুলো ওই দামে কাঁথা নিলে দাম একটু কম হবে তো এরকমভাবে আপনার যেরকম পছন্দ হবে আপনি সেরকম হিসাবে দামে পাবেন যেরকম কাঁথার দরকার এখান থেকে আচ্ছা আপনার ওখান থেকে প্রায় অনেকটাই রাস্তা হবে তো আপনার যেতে প্রায় ঘণ্টাখানেক লেগে যাবে ওই জায়গাটার থেকে যেতে হ্যাঁ রাস্তাঘাট তো আপনার খুবই ভালো আছে কোনোরকম অসুবিধাই হবে না ওই রাস্তাতে যাওয়ার জন্য তা আপনি যদি বলেন তাহলে আপনি আমি আপনাকে নিয়ে যেতে পারি হ্যাঁ ওই জায়গাতে হুম ওই জায়গাতে ভালো হবে কিন্তু ওই জায়গাতে যেসব মাল আনা হয় তো ওই চিটাগং থেকেই নিয়ে আমাদের বরিশালের ব্যবসা করা হয় তো দাম তাহলে একটু কম হবে কিন্তু বরিশালে অনেক জায়গা থেকে মাল নিয়ে আসে তো ওই জায়গাতে মাল একটু ভালো কোয়ালিটির পাওয়া যায় হ্যাঁ কোনও অসুবিধা নেই আপনার যেরকম পছন্দ সেরকম পাবেন খুব ভালো কাঁথা হবে তো তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি তাহলে চলে আসুন আমি আছি রাস্তার সাইডে

আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দু মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি ওই জায়গাতে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখে শুনে করে দেব